আমাদের এলাকায় সবচেয়ে বড়ো উৎসব হলো পৌষ পার্বণ উৎসব এই দিনটির জন্য আমরা বছরটা সবাই অধীর আগ্রহে বসে থাকি কারণ এই উৎসবটা আমাদের এই এলাকায় সবচেয়ে বড়ো উৎসব কারণ প্রত্যেকে নতুন জামাকাপড় কেনে প্রত্যেকের বাড়িতে কুটুমজন আসে আমাদের এই দিনটা খুব আনন্দে কাটে আমরা এই সময়ে প্রত্যেকের বাড়িতে পিঠে পুলি তৈরি করা হয় যেমন আমাদের বাড়িতে অনেকরকমের পিঠে হয় পাটিসাপটা মুকশাওলি দুধের সেদ্ধ অনেকরকমের পিঠে তৈরি হয় এবং এই পিঠে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে খুব জনপ্রিয় একটা খাবার এই সময় এই সময় বাইরে থেকে প্রচুর পর্যটনও আসে এখানে একটা ছোটোখাটো মেলা বসে সেই মেলাতে প্রচুর লোক প্রচুর জিনিস পাওয়া যায় আমরা বিভিন্ন রকম জিনিস এই মেলাতে কিনে খাই আমার এই মেলাটা খুব ভালো লাগে বাড়ির প্রয়োজনীয় টুকিটাকি জিনিস অনেক কিছু কেনাকাটা করি এবং বিভিন্ন রকমের জিনিস সেইখানে খাই আমার এই মেলাটা খুব প্রিয় মেলা প্রচুর পর্যটন কেন্দ্র আসে এখানে ছোটোখাটো অনেক দোকান বসে হাতের কাজের শাল পাতার তৈরি কাঠের তৈরি বিভিন্ন রকম বাঁশের তৈরি ছোটোখাটো এত্তো সুন্দর অপূর্ব জিনিস আপনারা না দেখলে সেটা বিশ্বাস করবেন না এই মেলাটি দিনে দিনে জনগণের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে আগে থেকে এই মেলাটা এতটাই জনপ্রিয় প্রচুর আকর্ষণীয় জিনিস মানুষের হাতের তৈরি জিনিস যা দেখলে মনে ভরে যায় এই মেলাটা আমার কাছে খুব প্রিয় মেলা প্রতি বছর এই মেলাটা আমি অধীর আগ্রহে আনন্দের সঙ্গে কাটাই এই মেলাটা আমার খুব প্রিয় মেলা এই মেলাতে একটা অনুষ্ঠানও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এখানে ছৌ নাচ খুব বিখ্যাত অনেক মেয়েরা এক রঙের হলুদ রঙের পোশাক পরে খুব সুন্দর মাথায় পাগড়ি এঁটে ছৌ নাচ করে ছৌ নাচটা খুব প্রিয় অনেক বাচ্চারা আবৃত্তি করে এই প্রতিযোগিতার অনুষ্ঠান করে অনেকে তার ছোটো ছোটো গল্প কাহিনি লেখে তুলে ধরে এই মেলাটা প্রচন্ড অনুষ্ঠান সারা দিন রাত আনন্দে কেটে যায় মেলাটা আমার খুব প্রিয় মে